কেমন আছিস হ্যাঁ ভালো আছি তুই কেমন আছিস হ্যাঁ বল হ্যাঁ সে তো করছিলাম না তারপরে শরীরটা অসুস্থ হয়ে গেল ঘুরে চলে এলাম তো সেখান থেকে সে তো খুঁজতেই হবে বসে বসে তো এইভাবে সংসার চলছে না অনেক সমস্যা হচ্ছে কলকাতার দিকে কাজ ভালো হবে মনে হচ্ছে পুরুলিয়ায় তো সেরকম ভালো জায়গা ছিল না আর খাওয়া দাওয়াও কী রকম সেই মানে বাজে রকমের ছিল ওই জন্য শরীর তাড়াতাড়ি অসুস্থ হয়ে গেল হ্যাঁ যাওয়া যেতে পারে অসুবিধা কী আছে যাবে বলতে ডেট দেখ সেরকম ফাঁকা দেখে ফাঁকা বলতে এখন তো বসেই আছি সারা দিন ঘরেই তুইও ফাঁকা আমিও ফাঁকা তবুও এক দিন সময় করে যেতে হবে হ্যাঁ সে তো খুঁজতেই হবে সেখানে খাওয়া দাওয়া ভালো হবে তো নাকি নাকি সেই পুরুলিয়ার মতো হয়ে গেলে আবার সমস্যা হয়ে যাবে নতুন করে সেখানে কি কেউ চেনা জানা আছে তোর ও সে কত দিন কাজ করছে তাহলে নিশ্চয় ভালোই হবে না হলে পাঁচ বছর টিকবে কী করে হ্যাঁ তখন আবার দেখা যাবে না হয় দাদা আছে বলছিস তো পাঁচ বছর আছে যখন নিশ্চয় ভালো আচ্ছা ঠিক আছে ও সমস্যা নেই যাব এক দিন সময় করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে রাখছি এখন হ্যাঁ হুম ভালো থাকিস